পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা খুব একটা তুঙ্গে স্থান করে নিয়েছে আমার মনে হয় না কিন্তু যেহেতু আস্তে আস্তে সময় যায় সেহেতু সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে চলেছে বলা যেতে পারে একটা যেমন প্রতিটা শিক্ষার্থীর ক্ষেত্রে প্রতিটা সবরকম যে শিক্ষাগত যে সমস্ত জিনিসপত্র সেগুলো যেহেতু পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমরা সাহায্য পেয়ে থাকি সেক্ষেত্রে অনেক ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার আলো দেওয়া সম্ভব হয়েছে এই মুহূর্তে সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষার্থীরা নিজেদেরকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টার চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে অনেকটাই একেকটা শিক্ষার্থী তৈরি হয়েছে বলা যেতে পারে আবার বলা যেতে পারে যে সমস্তরকম যে খেলাধূলার ব্যাপারটা চলে আসে আবার লাইব্রেরিতে বই সমস্ত কিছু যে পরিকাঠামোগত যে বিষয়গুলো সেগুলো প্রতিটা শিক্ষার্থীদের সামনে খোলা মাঠের মতো যেভাবে শিক্ষার্থীরা উপযুক্তভাবে করে এসেছে সেক্ষেত্রে অনেকটাই সাহায্য পেয়ে এসেছে সমস্ত শিক্ষার্থীরা আবার বলা যেতে পারে যে যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল বা বিদ্যালয় যাওয়ার সুযোগ পায়নি সেক্ষেত্রে সরকারদের পদক্ষেপ আরো বেশি হওয়া দরকার যে ক্ষেত্রে প্রতিটা বাচ্চা প্রতিটা ছাত্রছাত্রী যেমন শিক্ষার আলো দেখতে পায় আবার বলা যেতে পারে যে নতুন যে ডিজিটাল শ্রেণিকক্ষের ব্যবস্থা সরকার করে এসেছে সেক্ষেত্রেও মানুষ যেমন এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া দরকার বিভিন্ন রকমের পাঠ্যক্রমিক বিষয়গুলো প্রতিটা শিক্ষার্থী যেমন উপযুক্ত তার সাহায্য পেয়ে থাকে আবার বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি রয়ে গিয়েছে সেক্ষেত্রেও অনেকটা বিভিন্ন রকম সংস্থাদের সাহায্য নিয়ে প্রতিটা বাচ্চা যেমন তাদের সুযোগ সুবিধাগুলো এবং বিভিন্নরকম যে বিষয়গুলো রয়ে গিয়েছে সেক্ষেত্রেও অনেকটা এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের কার্যক্রমের সংস্থান আমরা বর্তমান সময় থেকে এবং আগামী সময়ও হয়তো পেয়ে থাকব এবং পরবর্তী সময়ের ক্ষেত্রেও ব্যবস্থাটা অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনার দিকেই আমরা এগোচ্ছি তাছাড়াও বিভিন্নরকম যে সমস্ত খেলাধুলোর ক্ষেত্রে এবং পড়াশোনার পরিধির বাইরেও সমস্ত রকম যে মানুষের ক্রমিক কার্যক্রমগুলো রয়ে গিয়েছে সেগুলোর দিকেও মন দেওয়া বা মনোযোগ দেওয়াটাও উপযুক্ত বলে মনে হয়